আমি কখনই ভাবিনি যে নাচ আমার জীবনে সঠিক দিকে প্রভাবিত করেছে আমাকে কারন আমি নাচে মানে আমি নাচতে একদমই পারিনা যখন নাচি তখন মানে পাড়ার লোকেরা ভাববে যে উচ্চিংড়ে লাফাচ্ছে তো আমি নাচতে যেহেতু জানিনা আমি এই বিষয়ে বিশেষ কিছু বলবো না আমি আগের প্রশ্নতেই জবাব দিলাম যে ছোটোবেলায় আমি শুধু দুবার নৃত্যে অংশগ্রহণ করেছি এছাড়া বিশেষ কিছু নাচ যে আমার জীবনে প্রভাবিত করেছে বা আমার জীবনে কোনো প্রভাব ফেলেছে তা একেবারেই নয়